আমার কাছে যে টিভিটি আছে ওই টিভিটি কিছুদিনের মধ্যেই এই ছবিতে একটু দাগ হয়ে গেছে আর জিনিসটির দাম অন্যান্য টিভির চেয়ে একটু বেশি